আমরা সাধারণত গ্রাম বাংলার মানুষ এলাকার প্রতিভা খেলাধুলা গান বাজনা ছবি আঁকা এসবগুলো হচ্ছে একটা প্রতিভা এই প্রতিভা এলাকার প্রত্যেকটা মানুষের ভিতরেই বিরাজমান থাকে কিন্তু অধিকাংশ সময়ে গ্রামগঞ্জে থেকে ভালো ক্রিকেটার ভালো ফুটবলার উঠে আসে কিন্তু সম্পূর্ণ আর্থিক অভাবের কারণে সেগুলো তাদের সফল হয় না কারণ গ্রামগঞ্জের মানুষ অধিকাংশ চাষবাসের উপর নির্ভরশীল কৃষিকার্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে যার জন্যে ভালো খেলোয়াড় বা ভালো গান বাজনা করা ছেলে মেয়ে বা ভালো ক্রিকেটার এখান থেকে তৈরি হয় হয় কিন্তু তারা সেটা আন্তর্জাতিক বা বড়ো বড়ো স্তরে সেটা স্বীকৃতি পায় না তার কারণ সম্পূর্ণ অর্থের অভাবের কারণে এটা হয়ে থাকে